হ্যালো হ্যাঁ বলছি জামা কাপড়ের দোকান কি চন্দনাদি বলছেন তা আপনার দোকানে এখন নতুন নতুন কী জামা উঠেছে আমার এখন যে নতুন যে সাইড কাটা নায়রা জামা উঠেছে এখন নতুন নতুন যে সিরিয়ালের যে সব পাখি জামা পরছে সে সব জামা পাওয়া যাবে কি তা কেমন দাম টাম পড়বে আমার আমার কিন্তু সব থেকে ভালো জিনিসটা চাই হ্যাঁ নাহ নায়রা কুর্তি নেব আমারে তিন চার শত টাকায় একটা নায়রা জামা দেখালে হয়ে যাবে তা কোথায় যেতে হবে আচ্ছা ঠিক আছে তা দোকান কী বারে কী বারে খুলবেন শনিবারে বিকালে গেলে হবে আচ্ছা ঠিক আছে আমি তাহলে সকালে দশটা এগারোটা নাগাদ যাবখন হুম রাখছি তাহলে